হ্যাঁ বলুন হ্যাঁ আমি হসপিটালের ম্যানেজমেন্টের আপনি বলুন না কি বলতে চাইছেন আচ্ছা আপনি এবার আসুন এবারে আমরা ভালো করে স্যানিটাইজার করে দিয়ে ভালো করে রোগীর পরিষেবা দেব আপনি এবার যখন আসবেন আমাকে তখন ফোন করবেন আচ্ছা আমি এবার আমার ওই নার্সদের বলে দেব আপনি যখন আসবেন আপনার রুগীর পরিষেবা যেন তারা ভালোভাবে দেয় আপনি আমাকে আসার আগে একটা ফোন করবেন আচ্ছা আগের বারে আমাদের একটু সমস্যায় পড়েছিলাম আমাদের পাঁচজন নার্সের মধ্যেও তিনজন তো ও হসপিটালে ছিলো না তাই আমরা একটু মানে সমস্যার সম্মুখীন পড়েছিলাম এবারে তা হবে না এবারে আপনার এলাকার জন্য যদি কোনো রুগী থাকে তাহলে আপনি পাঠাবেন আমরা ভালো করে স্যানিটাইজার স্প্রে করে দিয়েছি এবং আমরা ভালো পরিষেবা দেব হ্যাঁ অবশ্যই নেবো